হ্যাঁ কৃষকরা পশুর বর্জ্যর ব্যবস্থা করে এটি নষ্ট না হয়ে যায় তাতে কৃষকদের এটায় মাথায় রাখতে হয় গরুর গোবর নিয়ে বলি গরুর গোবর বিভিন্ন উপকারে কাজে লাগে যেমন জ্বালানি হিসাবে জমিতে সার হিসাবে ঘুঁটে হিসাবে বিভিন্ন রকম কাজে গরুর গোবর প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস একটি বিভিন্ন রকম জ্বালানি হিসাবে গরুর গোবরটা অনেকে ব্যবহার করে থাকে ছোট ছোট মাটির বাড়িতে গরুর গোবর শুকোতে দেয় উঠোনে গরুর গোবর শুকোতে দেয় সেগুলি জ্বালানি হিসাবে গরুর গোবরটা কাজে লাগছে শস্য উৎপাদনের সময় চাষবাসের সময় গরুর গোবর সার হিসাবে মাটিতে বিছিয়ে দেয় যাতে মাটি আরো উর্বর হয় শস্য যাতে কীট পতঙ্গের হাত থেকে বাঁচতে পারে সেই সব দিকে কৃষকদের মনোযোগ রাখতে হয় এই সব জিনিসগুলো কৃষকরা করে থাকে তারপর কোনো মাটির হাঁড়িতে গরুর গোবর দিনের পর দিন রেখে সেটিকে সার বানিয়ে জমিতে ছড়িয়ে দেয় উদ্ভিদের মধ্যে দেয় যাতে উদ্ভিদ আরো ভালো হয় তারপর জমিতে ছড়িয়ে দেয় যাতে কীট পতঙ্গের হাস থেকে হাত থেকে শস্যগুলো বাঁচতে পারে চাষবাসগুলো বাঁচতে পারে এবং জমি আরো উর্বর হয় চাষবাস আরো ভালো হয় সেই হিসাবে গরুর গোবর খুব প্রয়োজনীয় একটি জিনিস এবং গরুর গোবর অনেকে জ্বালানি হিসাবে বা খড়ের ছাউনি হিসাবে গরুর গোবর অনেকেই ব্যবহার করে থাকে চাষবাসের সময় কৃষকরা গরুর গোবর সার হিসাবে ব্যবহার করে থাকে মাটিতে যাতে কীট পতঙ্গ না হয় বিভিন্ন রকম কাজে গরুর গোবর ব্যবহার করা হয়ে থাকে